আমার প্রিয় খেলা হচ্ছে খো খো সেটা আমার প্রিয় হওয়ার কারণ সেটাতে খুব ছোটাছুটি হয় এই খেলা দুটি দল এক দলের মধ্যে নজন থাকে এবং একটি প্রান্ত থেকে আরেক প্রান্তে দুটি খুঁটি দেওয়া থাকে এরপর খো খো খেলার জন্য একটি দলকে বসে এবং অন্য দলটি সেই একজনকে তাড়া করে সে যদি তার দলের মধ্যে কাউকে পিঠে খো খো বলে তবে সে উঠে দৌড়াতে শুরু করবে এবং যে দল দৌড়াচ্ছিলো সে তার জায়গায় বসে যাবে এবং অন্য দলটি যদি ওই দলের সবাইকে ধরা পড়ে তাহলে পরের দলটি আবার নামতে ঐরকমভাবে খেলাটি হয়ে থাকে